আমার জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন গ্রামে বিভিন্ন পুজোর স্থান আছে যেখানে এক এক ধরণের এক এক রকমের পুজো হয় যা সমস্ত মানুষকে এক জায়গায় জুড়ে দেয় শুধু পুজো নয় বিভিন্ন মুসলিম সম্প্রদায়েরও বিভিন্ন অনুষ্ঠান বা তাদের ধর্মীয় আচার যেমন আচরণ ঈদ বকরিদ তারপর মহরম এই জাতীয় অনেক রকমের অনুষ্ঠান আছে যা আমাদের সমস্ত মানুষকে এক সাথে জুড়ে যেখানে আমাদের সম্প্রীতির বার্তা বহন করে